হ্যাঁ বলছি এখন মাসে রেট টেট কেমন যাচ্ছে আমি উত্তর দিনাজপুর জেলা থেকে বলছি ও না ম দাম টাম একটু শুনছিলাম এই যে এই মাছ বেচেই তো আমাদের জীবিকা সেই জন্য হুম হ্যাঁ এবার চেষ্টা করবো ধরার চেষ্টা করবো যেরকম আসবে আরকি আমাদের হাতে তো না এবার যা আচ্ছা আমাদের যতোটা সম্ভব আমাদের হয় আমাদের যতোটা মাছ হয় ওখানে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা

ও এর জন্য কী বলবো মাছ মাছ আপনাদের কাছে দেওয়ার তো সময় যতোটা পারি চেষ্টা করবো যতোটা বেশি মাছ আপনাদেরকে দেওয়া দিতে পারি টাকাটা সে তো টাকা